আমার এলাকায় বিভিন্ন প্রজাতির লোক বাস করে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করে যেমন তারা কেউ দিল্লি যায় কেউ কাশ্মীর যায় কেউ কন্যাকুমারী যায় কেউ পুরী যায় কেউ দীঘাতে যায় তাদের এক এক রকম তাদের মনের চিন্তাভাবনা এক এক রকম তারা এক এক এক রকমই পছন্দ করে কেউ আবার বৃন্দাবনও যায়